হুম কেমন আছ হ্যাঁ ভালো আছি বলছি ছেলেগুলো তো শুধুই ফোন করছে যে জেঠিমা কবে আসবে একটা টি ভি কেনার ব্যবস্থার জন্যে আমি এই সামনের রবিবার যাচ্ছি তোমাদের ওই সামনে যে ছোটনদা আছে না ওই ছোটনদার কাছ থেকে তুমি একবার যাও না বিকেলের দিকে গিয়ে দেখে এস না এল জিটা না স্যামসাংটা ভালো হবে আর সত্যিই তো সবাইয়ের ঘরে টি ভি আছে আমাদের যদি টি ভিটা খারাপ হয়ে গেছে টি ভি তো একটা কিনতে হবে দেখো না তুমি তো ভালো জানো অনলাইনটায় দেখলে তাইই দেখো অনলাইনে দেখো না এখন তো পুজোর সময় ছাড় আছে বুঝতে পারছ পুজোর সময় তো কিছু ছাড় আছে দেখো যদি কিছু পাওয়া যায় কি না আমাকে তো কালকে বিকেলে ফোন করেছিল জেঠিমা কবে আসবে এস না একটা টি ভি নেব সবাই মিলে আমি ঠিক আছে রবিবার করে চলে যাব আচ্ছা তাই দেখছি আর কীটা নিয়ে যাই এল জি ভালো না স্যামসাং ভালো কোনটা ভালো হবে না এখন তো সেই ভিডিওকন আরে সবই বেরিয়েছে এখন আবার একটা জিনিস টি ভি বেরিয়েছে গো স্মার্ট টি ভি সেই মোবাইলের মতনই জানো এখানেই আমাদের এই পাশের ঘরে একজন নিয়েছে হ্যাঁ স্মার্ট টি ভি সে মোবাইলে যেরকম ইউটিউব তারপরে সঙ্গীত সব আছে না হ্যাঁ বেশি দাম নয় এগারো হাজার টাকা নিয়েছে বলছে বলছে এগারো হাজার টাকা নিয়েছে টি ভির মতনই ওয়াইফাই থেকে হবে আমাদের ঘরে তো এমনিতেই ওয়াইফাই আছে তাহলে কি ওরকমই নেবে আর দেওয়ালে সিস্টেম এখন সব তো সে দেওয়ালে সিস্টেম হয়ে গেছে ঝোলানো হ্যাঁ তাহলে তুমি এক কাজ করবে কোন দেওয়ালটায় লাগাবে আমাদের সেই ড্রয়িং রুমটায় সেখানটায় নেবে বরঞ্চ ডাইনিং রুম যেইটা বড় রুমটায় ওখানটায় বরঞ্চ সবাই বেরিয়ে এসে দেখতে পাবে একটু বড় আমাদের বাইশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চিরটা নিয়ে নেব একটু বড় দেখে না হয় কুড়ি হাজার টাকা দাম পড়বে হ্যাঁ ওই সবারই খেলা টেলা হচ্ছে দেখতে পাচ্ছে ছেলেগুলো আমাদের ছেলেগুলো পারছে না তারপরে সবাই তো জুটব যখন তখন দেখতে পাব ওরকমই থাক আর তুমি বরঞ্চ একবার আজকে ছোটনদার কাছকে ভাইকে নিয়ে যাবে গিয়ে একটু দেখে আসবে দেখে এসে দেখবে কীরকম কী বলে আমিও অনলাইনটায় দেখছি আর তুমিও দেখো ওটা রাত্রের দিকেই বেশি করে অনলাইনে ছাড় দিচ্ছে না কি বলছে অনলাইনে নিলে তোমার হচ্ছে সেটা পরিবর্তন করতে পারবে না কোনো কিছু অসুবিধে হলে আর দোকানে হলে দোকানে গিয়ে বলতে পারবে দেখো না তুমি একবার তুমি আর ভাইয়ে দুজনে মিলে একবার গিয়ে দেখো কী অসুবিধা না হয় আর আমি যাই না গিয়ে না হয় নিয়ে নেব আর যদি দাম কম থাকে অনলাইনে অর্ডার দিয়ে দাও সে পয়সা দেওয়া হয়ে যাবে সবাই মিলে আর দেখে নেবে হলে এল জি না হলে স্যামসাং এরকমই নেব না কি ঠিক আছে তাহলে তুমি দেখো আর যাচ্ছি আমি খুব তাড়াতাড়িই চলে যাব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে